হুম আমি একটা অ্যাপস এটা ওটা অ্যাপস ঘেঁটে ঘেঁটে দেখছি কোনো জায়গায় যদি কোনো কারণে টিকিট ফিকিট একটু কনসেশান হয় তবেই তো টিকিটটা কাটব তো কোনো দেখছি অ্যাপস আর সেই ঘেঁটে কোনো দিকে যদি কিছু হয় যদি একটু টিকিটের মূল্য কমে তবেই তো টিকিট কাটব নাহলে আর কীভাবে কাটব